আমার সবচেয়ে স্মরণীয় ট্রিপ হলো দু দুই দু মাস মতো আগে সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম সেটাই তো সমুদ্র তো দীঘা সমুদ্রে বা আরও অন্যান্য জায়গার সমুদ্রে তো যাই তো সেগুলো স্মরণীয় নয় দু মাস আগে যেটা গিয়েছিলাম যেভাবে স্মরণীয় হয়ে আছে আমার কাছে আমি আর আমার দিদি গিয়েছিলাম সেটা গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় বকখালি বলে একটা জায়গা আছে সেখানে সমুদ্র আছে আর ওখান থেকে আর ওই কাছাকাছি একটা জায়গা আছে মৌসুনি আইল্যান্ড তো ওখানে গিয়েছিলাম আমি আর আমার দিদি যাওয়ার পথে যখন আমরা স্টেশনে পৌঁছাই শিয়ালদা স্টেশনে যখন গিয়েছি আমাদের এদিক থেকে গাড়ি গাড়ি ট্রেন যাবতীয় যা ট্রাভেল করতে হয় সেগুলো করেছি তার পরে শিয়ালদা স্টেশনে যখন গিয়েছি তখন মানে আমরা গিয়েছি তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপর আবার ওদিকে নামখানা লাইনে ট্রেনটা ধরতে হয় যেহেতু আমরা ট্রেনে করেই গিয়েছি পার্সোনাল কোনো গাড়ি নিইনি বা বাইক টাইক ছিল না আমাদের কাছে তো তার জন্য আমাদের এক ঘণ্টার বেশি ওখানে বসে থাকতে হয়েছে সেটাও খুব খারাপ লাগছিল যে একটুখানির জন্য ট্রেনটা মিস হয়ে গিয়েছে একটুখানির জন্য একটু দু মিনিট টাইমের জন্য ট্রেনটা চলে গিয়েছে এগুলো সত্যি খুব খারাপ লাগে তারপর যখন ট্রেনটা আসলো তো ট্রেনে উঠলাম আমি দিদি যাচ্ছি তো যাচ্ছি এবার ওদিকের ট্রেন মাঝখানে বরাবর একটা জায়গায় বেশ আধ ঘণ্টার মতো দাঁড়ায় ভীষণ অস্বস্তি হচ্ছিল তার পরে আবার যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে আবার যখন গেলাম নামখানা স্টেশনে নামলাম ওখান থেকে তো এক গাড়িওয়ালা তো আমাদের বেশিটা যতটা টাকা লাগে তার থেকে বেশি টাকা বলেছে তবুও আমরা বৃষ্টির মধ্যে তবুও আমরা বললাম ঠিক আছে আমরা যাব তো সেই গাড়ি সেটা ছিল টোটো সে হঠাৎ খারাপ হয়ে গিয়েছে টোটোটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে তো তারপর কী হয়েছে সেই টোটো বলছে আমার বাড়ি থেকে আরেকটা টোটো আমার ভাই আনছে তো সেখানে আমাদের আধ ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছে সে তার ভাই আর আসে না বাধ্য হয়ে আমরা আবার বাসে করে চলে গিয়েছি ওখানে প্রায় এক ঘণ্টা মতো সময় আমাদের নষ্ট হয়েছে তার পরে শেষমেশ গেলাম সমুদ্রে বকখালি সমুদ্রে গেলাম মৌসুনি আইল্যান্ডেও গেলাম ঘুরে বেশ থাকলাম ওখানে দুদিন আমরা কাটালাম আসার পথে আবার যখন বাসে করে আসছি ওখান থেকে তো মৌসুনি আইল্যান্ডের যাওয়ার আগে যে নদীটা পার হতে হয় সেখানে তো নানান রকমের ঝামেলা হয়েছে আবার আসার সময় যখন বাসে উঠেছি সেই বাসটার সঙ্গে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটোর সেই নিয়ে একটা ঝামেলা হয়েছে সেখানে পুলিশ আসলো আর ড্রাইভারকে তো ঘাড় ধরে নামালো সেখানেও আমাদের কত টাইম নষ্ট হয়েছে অনেকটা টাকা পয়সা নিয়ে তার পরে ড্রাইভারকে ছাড়ল শেষমেশ আবার বাসে করে আমরা ফিরতে পেরেছি আবার যখন শেষমেশ যখন দৌড়ে দৌড়ে নামখানা প্ল্যাটফর্মে এলাম আবার সেই আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম ট্রেনটা চলে গেল তো তাতে তো আমাদের এক ঘণ্টার উপরে আবার ওখানে বসে থাকতে হয়েছে অনেকটা সন্ধে হয়েছে বাড়ি ফিরতে আর ট্রেনটা ওদিকে ওদিকে ট্রেনগুলো অত্যন্ত স্লোতে চলে যেখানে সেখানে থেমে যায় হঠাৎ হঠাৎ করে থেমে যায় আর এত প্রবল হারে বৃষ্টি হচ্ছিল যে যেখানে সেখানে যেই একটু বেশি বৃষ্টি হচ্ছে যেখানে সেখানে থেমে যাচ্ছে ফলে আমাদের বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়ির সবার কাছে ওরকম যা তা কথা শুনতে হয়েছিল এক প্রকার হ্যারাসমেন্ট হয়েছি আমরা সেই দিন মানে সময়ের কাছে আমরা হ্যারাসমেন্ট হয়েছি এটা ভোলার নয়